আমার কাছে যেই জিনিসটি রয়েছে সেটা হল মোবাইল ফোন এর থেকে আমরা নানারকম খবরাখবর জানতে পারি কেউ বাড়িতে এলে দূর দূরান্ত থেকে কেউ বাড়িতে এলে সেটা কখন আসছে কখন নামবে সেই মতো বাড়িতে খাবার তৈরি করতে পারি সেটাও জানতে পারি এবং কোনো দুর্যোগ হলে কোনো অ্যাক্সিডেন্টালি ঘটনা ঘটলে সেটা জানতে পারি প্রাকৃতিক দুর্যোগ হলে তার থেকে আগে থেকে আমরা সচেতন হয়ে